ঝাড়গ্রাম জেলার প্রাকৃত সম প্রাকৃতিক সম্পদগুলি হলো জল বন খনিজ দূষণ এর মধ্যে প্রধান উৎস হল বন এখানের এই জঙ্গলে নানা ধরনের দামি দামি কাঠ আমাদের খুব উপকারই করে তোলে এবং সেই বিক্রির মাধ্যমে তারা অর্থকরি দিক থেকেও খুবই লাভবান হয় আর এখানকার স্বাস্থ্যবিধি খুবই ভালো তবে কিছু কিছু অসুবিধা আছে তাছাড়াও জেলা পৌরসভায় সবসময় এখানে এলাকা পরিষ্কার রাখে কিন্তু কিছু কিছু সময় জলের কারণে বা এই গাছের পাতা পচা ড্রেনের মধ্যে পড়ে ড্রেন জমাট বেঁধে যায় ফলে জল পাস হতে দেরি হয় এবং সেখান থেকে ডিম ফুটে মশার সৃষ্টি হয় তাই আরও একটু যদি এইদিকে পৌরসভা সতর্ক নেয় তাহালে খুব উপকারই হয়